হ্যাঁ আমি গান শুনতে খুব ভালোবাসি এবং খুব পছন্দ করি আমার বিভিন্ন ধরনের ভালো গান ভালো লাগে যেমন হিন্দি গান বাংলা গান সব ধরনের গান শুনতেই আমি ভালোবাসি তার মধ্যে আমার পছন্দের গান হল বাউল গান যা আমার শুনতে খুব ভালো লাগে আমার প্রিয় গায়ক হো অনেকেই রয়েছে যাদের গান আমি ভালো ভালোবাসি শুনতে তারা হলেন কুমার শানু অলকা ইয়াগনিক সোনু নিগম কিশোর কুমার হেমন্ত মুখো মুখোপাধ্যায় আশা ভোঁসলে অলকা ইয়াগনিক এদের গান শুনতে আমার খুব ভালো লাগে তার মধ্যে পরীক্ষিত বালা মহাশয়ের বাউল গান আমার মন ছুঁয়ে যায় আমার খুব ভালো লাগে কারণ বাউল গানের মধ্যে মা মাটি মানুষের কথা উল্লেখ আছে দেহতত্ত্বের কথা উল্লো উল্লেখ আছে তাই আমার বাউল গান মার মায়ের মতো ভালোবাসে বাউল গান আমাকে আমার মায়ের মতো ভালোবাসে আমাকে খুব ভালো লাগে আমি ফোনে দেখি বাউল গান টিভিতে দেখি আবার যেখানে বাউল গানের প্রোগ্রাম হয় সেখানে আমি বাউল গান শুনতে যাই কারণ বাউল আমাকে বিরাটভাবে আমার ভালো লাগে আমার আমার দেহতত্ত্বের কথা তুলে ধরে মানুষের সারা সারা দিনের জীবন যাপনের কথা বাউল গানের মাধ্যমে মানুষ শুনতে পায় এই জন্য আমার বাউল গান খুব ভালো লাগে